ভারত বাংলাদেশের সম্পর্কে বাস্তবায়নের যদি প্রধান ভূমিকা থাকে সেইটা হচ্ছে আগে তো বাংলাদেশ ভারতেরই একটা পার্ট ছিলো যেটা কোনো যুদ্ধের কারণে সেটা এক জায়গা থেকে একটু ইয়ে করে এখন আলাদা দেশ করা হয়েছে এবং এক একটা এক একজনের প্রতিবেশী প্রতিবেশী দেশ এবং ভৌগোলিক অবস্থার কারণে এটি একটি অ্যাক্সিস নীতি এবং আপনি যদি আন্তর্জাতিক সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো নীতির ভূমিকা দেখেন প্রত্যেকটা দেশের এক একটা নীতির ভূমিকা তো আলাদা এবার বাকি যে এগুলো আছে সেগুলো তো একদমই আলাদা হবে এবং ভূমিকা রাজনীতিবিদ যদি রাজনীতিক দল যদি ঠিক ঠাক না থাকে ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এবং নীতির ভূমিকা কখনোই ভালো হবে না